বিয়ে বিয়ে হলো একটা বন্ধন যেখানে দুটি মনের মিলন দুটি পরিবারের মিলন হয় আত্মীয়স্বজন হয় একসাথে অনুষ্ঠান হয় একে অপরের পাশে সারা জীবন থাকতে চায় বিয়েতে মানুষ অনেক উপহার দেন তার প্রিয় মানুষটাকে যার মনের মতো উপহার যার যেমন সামর্থ্য তেমন উপহার বিয়েতে দেন বিয়ে হলো একটা মানুষের জীবনের অংশ বিয়েতে যৌতুক দেওয়া হয় আবার দেওয়াও হয় না যার যেমন সামর্থ্য তেমন সে যৌতুক দেয় বিয়েতে বিয়ে হলো যৌতুক দেওয়াটা ঠিক নয় আবার কোথাও গিয়ে যেন ঠিক কারণ এই সমাজে মেয়েরা এখনও অবহেলিত মনে করেন পুরুষ জাতিরা তাই হয়তো কন্যার বাবা মা যৌতুক দেন যে আমার মেয়েকে তোমরা সারা জীবন বিয়ে করে নিয়ে যাবে তাই তোমাদের এতো যৌতুক আমি দেবো এটা হয়তো কন্যার বাবা মা মনে করেন তাই হয়তো যৌতুক দেন কিন্তু একটা মেয়েকে অনেক ছোট থেকে কষ্ট করে মানুষ করে বিয়ে দেন বাবা মা অনেক স্বপ্ন নিয়ে যে আমার মেয়ে অন্যের বাড়ি গিয়ে সংসার করবে যৌতুক এটা বাবা মা এখন যৌতুক দেওয়াটা ঠিক নয় বাবা মা দিতে পারেন উপহার হিসেবে আমার মেয়েকে আমি ভালোবেসে কিছু উপহার দিলাম এটাকেই মানুষ যৌতুক হিসেবে ধরে নেন কিন্তু এটা যৌতুক নয় এটা বাবা মা ভালোবেসে তার সন্তানকে উপহার দিচ্ছেন বিয়েতে